আমাকে কেউই যোগব্যায়ামের জন্য বলেন আমি নিজের মন থেকেই এটা মানে করার চেষ্টা করি যে কেননা আমি সব জায়গাতেই দেখি যোগব্যায়াম করলে শরীর ভালো থাকে টিভিতে দেখি তারপরে এখন নানান জায়গাতেই দেখি যে যোগব্যায়াম সবাই করছে আমি অনেক দিন আগে থেকেই যোগব্যায়ামে ভর্তি হয়েছি কারণ আমার শরীরটা একটু অসুস্থ ছিল যার জন্য আমি যোগব্যায়াম করে অনেক উপকার পেয়েছি যোগব্যায়াম করার ফলে আমার যেসব রোগব্যাধিগুলো ছিলো ওগুলো অনেকটাই ভালো হয়ে গেছে এছাড়া যোগব্যায়ামে আমি আমার মেয়েকেও ভর্তি করেছি যে ভালো বলে যোগব্যায়াম চারিদিকেই দেখি এখন সবাই যোগব্যায়াম নিয়ে মানে যোগব্যায়াম টোগব্যায়াম করে করছে সবাই আর এসব করে সবাই উপকার পাচ্ছে উপকৃত হচ্ছে ভালো থাকছে যার জন্য আমারও আর আমি তো করি আগে থেকেই আর আমি এই যোগব্যায়ামের মানে নিজেকে যোগব্যায়ামের মধ্যে দিয়ে যোগব্যায়ামে প্রতিষ্ঠা করে রেখেছি আর থাকবো কেননা যোগব্যায়াম ছাড়লে পরে আমার শরীর হয়তো আবার খারাপ হয়ে যেতে পারে যার জন্য আমি শরীর যোগব্যায়ামকে মানে নিজের ওষুধের মতো যোগব্যায়ামটা আমার কাজ করে